আমার বাড়িতে তৈরি বিভিন্ন পানীয়গুলি হল আমপান্নার শরবত আমের লসসি নুন চিনি ও লেবুর শরবত দইয়ের লসসি কমলালেবুর শরবত বেলের শরবত ছাতুর শরবত চা কফি বেদানার শরবত ইত্যাদি